রাজ্যে বা গ্রামাঞ্চলে উদযাপিত প্রধান ধর্মীয় উসসবের মধ্যে আমরা বাঙালি বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ তার মদ্যে বাংলা মাসের বৈশাখ মাস থেকে শুরু করি বৈশাখ মাসে শুরু হয় নববর্ষ তারপরে গণেশ পুজো দিয়ে শুরু হয় আমাদের লক্ষ্মী গণেশ পুজো পয়লা বৈশাখের দিন তারপরে তো একের পর এক লেগেই আছে মনসা পুজো তারপরে বিশ্বকর্মা পুজো তারপরে আমাদের প্রধান ধর্মীয় উৎসব যেটা দুর্গা পুজো আমরা এগুলো সবই পালন করি দুর্গা পুজো তো বাড়িতে পালন করা হয় না সেটা আমরা মণ্ডপে বা পাড়ায় গিয়ে আনন্দ করি বা ওখানে উদযাপন করি আর ছোটোখাটো যে সমস্ত লক্ষ্মী পুজো কালী পুজো এগুলো আমরা সাধারণত বাড়িতেই পালন করার চেষ্টা করি নিজেদের মতো করে আর আবার বছরের শেষের দিকে আবার দোল উৎসব মানে যেটা হোলি আর কি সেটাও আমরা ছোটো করেই নিজেদের মতন করেই পালন করার চেষ্টা করি নিজেরা নিজেরা ঘরে পাড়া প্রতিবেশি আত্মীয় পরিজন সবাই মিলে দোল উৎসবটা পালন করি যেহেতু বাঙালি আমরা হোলিতে এতো বলি না আমরা দোল উৎসব বলি তো এবং সেটাই আমরা পালন করি বিভিন্ন রঙের ভেতরে রঙ মাখি আবির মাখি নিজেদের মধ্যে আ আনন্দ করি খাওয়া দাওয়া করি সব মিলে মিশে খুব আনন্দ হয় সারাটা বছর বৈশাখ থেকে চৈত্র মাস পর্যন্ত